খুব ছোট থেকেই আমাদের শিক্ষক মহাশয়দের মুখে শুনেছিলাম যে শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড তিনি জাতির মেরুদণ্ড জাতি গড়ার কারিগর তাই ছোট থেকেই ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার কিন্তু বর্তমান যুগে বা বর্তমান সময়ে শিক্ষকতাকে নিয়ে এত তাচ্ছিল্য এত নোংরামো চলছে যে মানুষ এখন বিষণ্ণ হয়ে পড়েছে দিশেহারা হয়ে গেছে তবু আমার যে শখ আমার যে ভবিষ্যৎ আমি গড়বো ভেবেছিলাম এই চাকরির ক্ষেত্রে তা হলো শিক্ষকতা যাইহোক যদিও স্থায়ীভাবে কোনোরকম শিক্ষকতার চাকরি আমি পাইনি তবু এই পেশাকে আমি নেশায় পরিণত করেছিলাম তাই এখন বর্তমানে একটি অন্য বিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসাবে কাজ করছি এবং তার সাথে আমি গৃহশিক্ষকতাও করছি যা আমার চাকরির ভবিষ্যৎ কি হবে জানি না টাকা পয়সার মোহ হয়তো আমার কাছে গ্রাস করতে পারবে না কিন্তু আমার যে আনন্দ যে আমি জাতির মেরুদণ্ড হওয়ার একটা অংশ হতে পেরেছি এতেই আমি খুশি আমার চাকরির ভবিষ্যৎ হিসাবে আমি এটাকেই বেছে নিতে চাই